হ্যালো এটা কি পদশ্রী জুতো দোকান হ্যাঁ বলছিলাম আমার বাড়ির একজন মানে আমার ঠাকুমার পায়ে একটু ব্যথা লেগেছে ঠিক আছে পায়ের গোড়ালিটা প্রচুর ব্যথা তো ডাক্তার বলেছে নরম কিছু জুতো পরতে তো আপনার দোকানের স্টকে এরকম কি কোনো জুতো আছে হ্যাঁ মানে নরম জুতো নিতে বলেছে যাতে চলাফেরাতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ কেরকম কি দামের মধ্যে হবে একটু বলুন না দাম ও না একটু কম দামে খুঁজছিলাম ধরুন ওই আড়াইশো তিনশোর ভেতরে আর কি ও মোটমাট ওগুলোতে চলাফেরা করতে পারবে তো মানে কম দামে নিচ্ছি বলে এই নয় যে কিছু দিন গেল তারপরে ছিঁড়ে গেল এরকম তো হবে না আচ্ছা ও তাহলে আপনার দোকান কবে যাবো বলুন কারণ তাকে তো নিয়ে যেতে হবে নইলে তো সাইজটা পাওয়া যাবে না আর আমি তো সাইজটা ঠিক ঠাক জানি না ও শুধু বৃহস্পতিবার দিনটা বন্ধ থাকে ও আমার তাহলে ওই সামনের শুক্রবার দিন যাই সামনের শুক্রবার দিন আমরা বিকেলের দিকে যাবো আপনি বাড়িতে থাকবেন এ মানে আপনি দোকানে থাকবেন তো আচ্ছা আর ওই জুতোর দামগুলো না একটু দেখে নেবেন ঠিক আছে আর অনেক খোঁজ করে তো আপনাদের ইয়েটা পেলাম আর কি আচ্ছা ঠিক আছে তাহলে সেরকম তাহলে কারণ বয়সটা তো অনেকটা বেশি ধরুন ওই সত্তর আশি হয়েই গেছে হ্যাঁ আগে থেকে তাহলে বলে রাখলাম আর কি হ্যাঁ কারণ সে তো পায়ে ব্যথা বুঝতে পারছেন অনেকক্ষণ বসতে পারবে না আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি যেদিন যাবো সেদিন কনট্যাক্ট করে নেবো আচ্ছা ঠিক আছে